বাজারে মাছ ধরা থেকে বিক্রি করা পর্যন্ত যেসব পদ্ধতিগুলি হল সেইগুলি হচ্ছে প্রথমে জাল দিয়ে মাছ ধরা মাছ ধরে সেই মাছ প্রথমে আড়তে যায় আড়ত থেকে পাইকারি রেটে বিক্রি হয়ে সেগুলো খুচরো ব্যবসাদার নিয়ে যায়ে বাজারে বিক্রি করে এবং সামুদ্রিক বড় বড় মাছ বলতে ভেটকি মাছ তারপরে চিতল মাছ শঙ্কর মাছ আরও ইত্যাদি মাছ আছে সেগুলো ঠিক হয় তো নাম মনে পড়ছে না তারপরে সে বাজারে নিয়ে যেয়ে ছোট ব্যবসাদাররা নিয়ে যায় তারা খুচরো দামে এবং সেটাকে একটু চড়া দামেই বিক্রি করে